হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ ফটো তুলি হ্যাঁ হ্যাঁ পারব আমি তো ওই রকম কাজ করেই থাকি সব রকমই কাজ করি এক পিস ফটোতে আমি পঞ্চাশ টাকা করে নিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনারা যেমন বলবেন আমি তেমনই বের করে দেবো আচ্ছা ঠিক আছে তো আপনি না আপনি আমাকে ফোন করবেন আর হচ্ছে আপনারা যেখানকে বলবেন আমি চলে যাব তো আমি তো আমাকে তো ফোন করলে আমি তো যেখানকে বলে সেখানকে চলেই যাই তো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না আপনারা ফোন করলে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আপনি আসুন আমি করে দেবো আপনি ফোন করে আসবেন আমি টাইম বলে দেবো আপনাকে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ফোন করবেন তাহলেই হবে আমার কলেজ থেকে খুব বেশি দূরে নয় কলেজের সামনাসামনিই দোকানটা হ্যাঁ হ্যাঁ আমি সবসময়ের জন্য চলে যেতে পারব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ